আমি কখনও আঁকার জন্য ক্লাস নিইনি কোথাও বা ওয়ার্কশপও নিইনি তবে হ্যাঁ স্কুলে বই থাকত আঁকার তো সেখানে মাস্টারমশাইরা আঁকাতেন তবে সেইভাবে না কারণ এটা সবারই থাকে স্কুলে তবে আমি আঁকার জন্য বাড়িতে প্র্যাক্টিস করতাম সে বাড়িতে বিভিন্ন রকমের আঁকার দেখতাম ইউটিউবে দেখে বা কোথাও আঁকার লে আঁকা আছে সেটা দেখে দেখে আঁকতাম এবং আমি আমার অভিজ্ঞতা থেকেই শিখেছি আমি বিভিন্ন তো রকম প্রকৃতি দেখতাম মানুষ দেখতাম যখন মনটা খারাপ লাগত তখন আমি আঁকতাম বিভিন্ন রকম রঙে রঙাকার করে একে এক রঙের সথে অন্য রং মিলিয়ে আমি আঁকতাম এটা আমার খুব ভালো লাগে এক রঙের সাথে অন্য রং মিলিয়ে নতুন রং তৈরি করে সেই রঙে আঁকার কাজটা আমার খুব ভালো লাগে আমি সেটাই করতাম আঁকা এমন একটা জিনিস মানুষের মন ভালো করে দেয় মানুষের মন যখন সাদা হয়ে যায় যখন সেখানে চিন্তা ভাবনার সাদা ছাপ ছাড়া আর কিছু থাকে না তখন যদি তারা আঁকে সেই রংগুলো তাদের মনের মধ্যে চলে যায় এবং আমি মনে করি আঁকার সাথে মানুষের জীবনের অনেক বড় সম্পর্ক আছে আঁকা অনেক ভালো জিনিস মানুষ যদি আঁকে তাহলে তার সব দিক দিয়ে তার মন ভালো থাকে